ভারতের ইতিহাস কী ভারতের ইতিহাস আমাদের একটা মানে কী বলব ঐতিহাসিক যুগ যা আমাদের দেশে কীভাবে একটি রূপ দিয়েছে এটা আমরা জানি আর আমরা আর সত্যি আমাদের যখন স্বাধীনতা আন্দোলন হয় সেখানে মহাত্মা গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু বিআর আম্বেদকর এরা না থাকলে হয়তো দেশটা স্বাধীন হতো না এসব মহান মহান ব্যক্তি না থাকলে আমরা আজ এই জায়গায় দাঁড়াতে পারতাম না এদের জন্যই আমরা আজ ভারত এত বড় একটা যুগে এসে দাঁড়িয়েছে আর এখানে হচ্ছে মানে কী বলব ইতিহাসে তাদের নাম সত্যিই খুবই একটা মানে গর্বিত তাই ইতিহাসের ঐতিহাসিক যুগে এই মানুষদের নামগুলো যে ফুটে উঠেছে তার জন্য সবাই খুবই আনন্দিত বার আমাদের দেশকে এটি কীভাবে রূপ দেয় আমাদের দেশে এটা বিভিন্ন রূপমের এটা কাজ দিয়েছে আর কী মানে এখানের এই নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী এরা সব একটা মানে বিভিন্ন একটা কী বলব এরা আমাদের একটা জীবনে সমস্ত কিছু একটা ফুটিয়ে তুলেছে এরাই আমাদের এই দেশকে এই মানে ঐতিহাসিক যুগটাকে নিজেদের ইংরেজদের হাত থেকে রক্ষা করেছে